হ্যাঁ অন্য ধর্ম আমায় মুগ্ধ করে যেমন হিন্দু ধর্ম আমাদের বাড়ির পাশে হিন্দু ধর্মের মানুষ আছে

যেমন ভাইফোঁটা রাখি বন্ধন তারপর দুর্গা পুজো সরস্বতী পুজো করে আমরাও আমরা আমি যাই গিয়ে ওখানে আমার বন্ধু বন্ধু ডাকে বন্ধুর গাঁয়ে বাড়িতে গিয়ে সব দেখি কেমনভাবে কোচ্ছে সব আমিও সব জানি কেমন ভাবে ওদের কাছ থেকে শিখেছি আবার ওদের বিয়ে বিয়েটাও আমার খুব ভালো লাগে যেমন খই ছোড়ায় তারপরে সিঁদুর দান আমি যে যেটা জানি আমার বন্ধুদের কাছে থেকে জিজ্ঞাসা করি বন্ধুরা ভালো করে আমাকে বুঝিয়ে দেয় তারপর আমি বুঝে যাই যে হ্যাঁ ভালো হিন্দু ধর্ম আমার কাছে হিন্দু ধর্ম খুব ভালো লাগে তারপর হোলি হোলির দিন আমার বন্ধুরা আমাকে ডাকে সবাই মিলে হোলি খেলি রং ছোড়াছুড়ি ভালো লাগে খেলতে তারপর আমার একটা হিন্দু বান্ধবী আছে সে আমাকে ডাকে ভাইফোঁটার দিন আমার কপালে ফোঁটা দেয় সেটাও ভালো লাগে আবার রাখি পরায় রাখি পরিয়ে রাখি পরায় ওটা আমার সব জানি ওইটা আমার বন্ধু সব বলে দিয়েছে আমি জানি আর আর হিন্দু ধর্ম ভালো ধর্ম ঐ ধর্ম আমার কাছে খুব ভালো লাগে